হ্যাঁ প্রীতম স্যার কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আর তো কল টল করা হয় না যা হোক তবু যে বিষয়টা হাঁ হাঁ হাঁ যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল আর কি আমাদের এরা এই এরিয়ায় দেখছি যে এই কিছু ওই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এটা তাড়াতাড়ি তো শেষ করতে হবে নাহলে এতো বেশি অসুবিধা হচ্ছে সবার তো ওর বিষয়ে আপনাদের মত চাইছিলাম আমি চাইছি যদি এটা জানাতে হবে গ্রামসভায় কমিটিতে জানাতে হবে হুম

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখুন আমি তো গেছিলাম হুম আমিও গেছিলাম গিয়ে ব্যাপারটা ওদের কাছে খোলাখুলি বললাম হ্যাঁ কিন্তু সে আমাকে তো পাত্তাই দিলো না এটা যথেষ্ট অপমানজনক তো আমি চাইছি সবাইকে ফোন করবো করে ব্যাপারটা যাতে কমিটিতে তোলা ছাড়া একটা লিখিত অভিযোগ এবং যাতে ব্যাপারটার ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে আর কি আপনাকে ফোন করেছিলাম হ্যাঁ কারণ শুনতে চাইছি যে গ্রামের সবার কী কী মত ফত আছে আর কি হুম

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম

হুম হুম হুম তোমাকে হুম হুম অ্যাকচুয়ালি আমি গ্রাম কমিটির প্রধানের সঙ্গে কথা বলেছি হ্যাঁ এবং আশপাশের দু একজনের সঙ্গে কথা হয়েছে কিন্তু তারা কারো সাহস করে জানিয়েছে অ্যাকচুয়ালি হ্যাঁ তো আমি চাইছি যে সবাই একটা লিখিত এক জায়গায় বসা হোক আগে একটা মিটিং করা হোক হ্যাঁ করে রাখাটা একটু লিখিত অভিযোগ সেক্রেটারির কাছে দেওয়া হোক হ্যাঁ যাতে ব্যাপারটা একটু সমস্যার সমাধান হয় হ্যাঁ তো আপনার যে চেনাশুনো কাউকে যদি থাকে আমার তো সবার নাম্বার নেই যদি আপনার কাছে থাকে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে